খেলা কীভাবে মানুষের শারীরিক ও মানসিক সুস্থতায় অবদান রাখে খেলা অনেক কিছুভাবে মানুষের শরীরকে ভালো রাখে যেমন খেলাধুলা করতে গেলে ফুটবল খেলা ক্রিকেট খেলায় কিছু বুদ্ধির প্রয়োজন এবং ক্ষমতার প্রয়োজন সেইগুলো অর্জন করতে গেলে সেগুলো মানে মানুষের শরীর সুস্থ থাকে এবং সেই শরীরচর্চা বিকেলে যেয়ে কিছু খেলাধুলাও হয় বিকেলে ফুটবল খেলা হয় তাই শরীর অনেক ভালো থাকে এবং খেলাধুলা করতে গেলে যে সব খাবার টাবার লাগে যেরকম তেল জাতীয় জিনিস লাগে না ফল জাতীয় জিনিস আপেল কলা বেদানা এসব খেলে যাতে খেলাধুলাটাও ভালো হয় তেমনি এ সব ফল খেলে শরীরটাও ভালো থাকবে এবং সে শরীরে এই সব খেলাধুলা অবদান ভালোই রাখে যাতে শরীর সুস্থ থাকে এবং আরও অনেক কিছু আছে যে সব জিনিস করলে এবং ধরুন ফুটবল খেলার ক্ষেত্রে অনেক ব্যায়ামের দরকার হয় অনেক জিমের দরকার হয় এ সব করতে গেলে শরীর সুস্থ এমনিতেও থাকে ব্যায়াম ট্যায়াম করলে এবং খেলাধুলাতেও সে খুবই ভালো হয় অন্যদের তুলনায় অনেক ভালো সে খেলে এই জন্য খেলাধুলা করা ভালো তাতে শরীর সুস্থ থাকে